শেয়ার বাজার সম্পর্কে আমাদের মতামত শেয়ার বাজার হচ্ছে একটা বিভিন্ন ধরনের মার্জিনে থাকে তো সেগুলোকে আমরা কোন কোম্পানি যদি তার মালকে বা আপনার তার তার কোম্পানিকে আরো গ্রোথ করতে চায় সে কি করে শেয়ার বাজারে তার কোম্পানিকে যুক্ত করে এইভাবে সে তার শেয়ার কেনাবেচার মাধ্যমে তার শেয়ারের দাম বাড়ে এবং তার আরও তার কি হয় লাভ হয় এবং লাভ করতে করতে সে তার কোম্পানিকে আরো দূর নিয়ে যেতে পারে ডিজিটাল অ্যাপ ভারতে এভাবে আমাদেরকে কি হচ্ছে এইগুলো আমাদেরকে পশ্চিম ভারতের মধ্যে যে ট্রেডিং হয় সেগুলোকে আরও উপরে তুলেছে এই শেয়ার মার্কেটটা আমাদের